হ্যাঁ নমস্কার বলুন কে বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ কাজ করি ইলেকট্রিকের বলুন

ও আচ্ছা আচ্ছা কী সমস্যা কী হয়েছে বলুন ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনি কি এর আগে কাউকে দেখিয়েছেন আচ্ছা দেখাননি তো আচ্ছা ও ওইখানে হাত দেবেন না ঠিক আছে ইলেকট্রিক খুব বিপজ্জনক জিনিস তো ওখানে হাত দেবেন না ঠিক আছে আর এটা কবে থেকে হচ্ছে দুদিন ধরে হচ্ছে আচ্ছা দু দুদিনে আপনার বাড়িতে আচ্ছা আপনার মিটারে কারেন্ট আছে তো আচ্ছা মিটারে কারেন্ট আছে বোর্ডে আচ্ছা বোর্ডেও কারেন্ট আছে তাই তো আচ্ছা এটা কীভাবে হলো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তো তার মানে বলতে চাইছেন হঠাৎ করে ও আচ্ছা আচ্ছা তো আপনি কি এর আগে ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেছিলেন তো আচ্ছা ইলেকট্রিক অফিসে কী বলল উনারা ও আচ্ছা আচ্ছা আচ্ছা বা আর আপনার কোথাও সমস্যা হয়নি তো ও আচ্ছা আচ্ছা তো আমি আচ্ছা আমি আজকে ধরুন আমার তো একটু এখন ব্যস্ত আছি আপনি একটু ধরুন আমি যাব ধরতে পারেন আপনার কালকে আচ্ছা আপনার আজকে বিকেলে বা কালকে নাগাদ গেলে হবে আচ্ছা ঠিক আছে তো আমি যদি নাও যেতে পারি তো আমার কোনো অ্যাসিস্ট্যান্টকে পাঠালে আপনার কোনো আপত্তি নেই তো ও আচ্ছা দেখুন তো আপনাকে যেটা বলব তো আপনার যেহেতু বাল্বটা রিপেয়ার করতে হবে বলছেন তো বাল্বটা কেটে গেছে কি না দেখতে হবে আগে ঠিক আছে

তো তো যদি কেটে না যায় যদি রিপেয়ার করা যায় তাহলে আমি রিপেয়ার করে দেবো না হলে কিন্তু ওই চেঞ্জ করতে হবে ঠিক আছে আর আমার দুশো টাকা ফিজ লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম ধন্যবাদ